আবহাওয়া যখনই কোনো কিছু আবহাওয়ার গন্ডগোল হয় তখনই কীটপতঙ্গেরও প্রভাব পড়ে যেমন হল আবহাওয়া যখন যখন খুব ঠান্ডা হয় তখন কীটপতঙ্গ একটু বেশি উৎপাতও করে এতে কি হয় আমাদের ফসলেরও অসুবিধে হয় বাড়িঘর নোংরা এইসবের জন্য নোংরা হয় এবং কীট কীটপতঙ্গ বিরাট বিরক্তকর করে নোংরা পোকামাকর তো এতে খুব মানুষের অসুবিধাও হয় এবং তাতে পরিস্থিতির মধ্যে আমাদেরকে সবই কিছুতে নিয়ম করে খাপ খাইয়ে নিতে হয় কিন্তু কিছু করার নেই আবহাওয়া যখন যেরকম হবে তখন সেরকম তো আমাদেরকেও পরিবর্তন করতে হবে এবং এতে ফসলেরও অনেক কিছু ইয়ে হয় পোকামাকড় ফসল নষ্ট করে দেয় এতে মানুষের কৃষকদের খুব অসুবিধা হয় এবং তার জন্য কীটনাশক সার ব্যবহার করতে হয় যাতে না ফসল যাতে না নষ্ট হতে পারে